বর্তমানে ভারতবর্ষ বিভিন্ন দিক থেকে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে এইগুলি চ্যালেঞ্জেগুলির কথা বলতে গেলে প্রথমে আমাদিকে বলতে হয় ভারত পাকিস্তানের মধ্যের সম্পর্ক বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে বিভিন্ন উত্তেজনামূলক কাজ হওয়ায় এদের সম্পর্ক দুজনের মধ্যে তলানিতে ঠেকেছে কারণ পাকিস্থান বার বার সিস ফায়ার উলঙ্ঘন করেছে এবং ভারতের মধ্যে প্রবেশ ঘটিয়েছে এবং নাশকতা ছক চালিয়েছে তাই ভারত বর্তমানে পাকিস্তানের সঙ্গে কথা বলতে উদ্যোগী নয় এছাড়াও চীনও ভারতবর্ষের উপর আক্রমণ করেছে যার জন্য ভারত ভারতবর্ষ চীনের দিক থেকেও চ্যালেঞ্জ নিচ্ছে এছাড়াও বাংলাদেশে বর্তমানে সন্ত্রাসবাদের উল্লেখযোগ্য হার বৃদ্ধি পেয়েছে সেক্ষেত্রে সন্ত্রাসীরা ভারতের উপরেও আক্রমণ করছে এদিক থেকেও ভারত চ্যালেঞ্জের মুখোমুখি মুখোমুখি যুদ্ধ করছে তাছাড়াও আমেরিকা ও অন্যান্য ভারতীয় উপমহাসাগরেও বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে যেমন চীন ভারতের উপমহাসাগরে অধিক্রমণ চালাচ্ছে এর ফলে আমরা যথেষ্ট ভীত ও সন্ত্রস্ত আছি কিন্তু ভারত সরকার এর যথেষ্ট মোকাবিলা করছে কারণ আমাদের কাছে যথেষ্ট সেনাবাহিনী নৌ সেনা এবং দক্ষ রাজনীতিবিদরা রয়েছে যারা আমাদের দেশকে সর্বদাই রক্ষা করে যাচ্ছে